এই এলাকায় দেখা যায় এমন কয়েকটি পাখি হল কাক পায়রা টিয়া কাকাতুয়া চড়াই চাতক এছাড়া বাদল পাখি বিভিন্ন রকমের ছোট ছোট পাখি দেখা যায় সব পাখির নাম আমি জানি না কি মাঝে মাঝে সারস দেখা যায় মাঝে মাঝে দেখি যে অন্যান্য যেসব অন্য প্রজাতির পাখি আছে তারাও এখানে উড়ে আসে সেগুলি দেখতে ভালোও লাগে আমার প্রিয় পাখি হল টিয়া টিয়ার রংটি হল সবুজ এবং ঠোঁটটি হল লাল আমরা সবাই জানি আর এটা দেখতে এই জন্য ভালো লাগে কারণ এর ঠোঁটটা লাল এর মাঝে মাঝে এর সাথে কথা বললে কথাও বলে এবং যখন ওড়ে দেখতেও ভালো লাগে আর আমাদের এলাকায় ময়না পাখিও দেখা যায় মাছরাঙা পাখিও দেখা যায়